আমি যখন একবার দার্জিলিং যাচ্ছিলাম তখন ট্রেনে যাচ্ছিলাম দেখলাম আমার ব্যাগে কিছু খাবার নিয়ে যাচ্ছিলাম শুকনা খাবার সেই খাবারটা আমি যাতে ট্রেনে বসে খাবার খেতে পারি কিন্তু এক সময় দেখলাম ওই খাবারটা আমার কেউ আস্তে আস্তে বের করে নিয়েছে এটা আমি কখনোই আশা করি না যে ওখান থেকে আমার খাবারটা চুরি হয়ে যাবে আমি সেদিন খুব কষ্ট পেয়েছিলাম যে ওই খাবারটা চুরি হয়ে গেল এ তার পড়ে আমি কি খাব এটা আমি কখনো কল্পনাই করতে পারি না যে আমার খাবারটা কখন চুরি হয়ে গেছিলো আমি যেহেতু বাইরের খাবার খেতাম না ভেবেই বাড়ি থেকে নিয়ে গেসলাম তারপর ওই রাস্তাটায় যেতে যেতে বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি তুলছিলাম এবং সেই ছবিগুলো আমি বিভিন্ন হোয়াটসঅ্যাপের ট্যাটাসে সেন্ড করছিলাম বিভিন্ন লাইক পাচ্ছিলাম কিন্তু ওই ছবিগুলো পোস্ট করার পর সবাই আমাকে বলছিলো যে খুব ভালো জায়গায় বেড়াতে যাচ্ছেন আপনি আর ওই জায়গায় দার্জিলিং মানেই তো ভীষণ ভীষণ ঠান্ডার জায়গা তাই শীতের পোশাকও নিয়েছিলাম সবই নিয়েছিলাম শুধুমাত্র ওই খাবারটাই দেখে দেখে চুরি হয়ে গেল তাই আমাকে বাধ্য হয়েই বাইরের খাবার কিনে খেতে হল কিছু করার ছিল না খিদে পেলে তো খেতে হবেই এটা তো কমন ব্যাপার